পশ্চিমবঙ্গে প্রযুক্তি বর্তমানে খুব জোরদারভাবেই প্রচলিত হয়েছে এর ফলে স্থায়িত্ব যারা রয়েছে তাদের অনেক উন্নতি হয়েছে যারা গ্রামাঞ্চলে বসবাস করে স্থায়িত্ব যারা আছে তাদের মোবাইল ফোন মানে বর্তমানে আমি মোবাইল ফোনটাকে মানে এত প্রাধান্য দিয়েছে তার ফলে যার জন্যই আমি প্রত্যেকটা কথাতে হয়তো মোবাইল ফোনকে টানছি কারণ মোবাইল ফোন এমন একটা জিনিস হয়ে গিয়েছে মানুষ পেটে একবেলা খেতে না পেলেও চলবে কিন্তু মোবাইল ফোনটা তাদের লাগবে আর সেই মোবাইল ফোন অবশ্যই একটা ছোট্ট একটা হলেও রিচার্জ থাকবেই সো অনেক স্থায়ীত্বের হাতে এখন মোবাইল ফোন হয়ে গিয়েছে তারা বসে বসে সব কিছু দেখতে পাচ্ছে যারা অস্ত্রশস্ত্র জিনিস বানায় তারা হয়তো ইউটিউবের মাধ্যমে অনেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কাছ তাদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে হয়তো তারা বানাচ্ছে এবং যারা বন্য এলাকায় যেরকম অনেক বন দপ্তরে যেরকম অনেক সিকিউরিটি গার্ড থাকে সো তাদের একটা কথাবার্তার জন্য ওয়াকি টকি যেটা সম্পূর্ণ স্যাটেলাইট থেকে কন্ট্রোল হয় সো সেই স্যাটেলাইটটাও কিন্তু আমাদের একটা প্রযুক্তির একটা ভাগ সেটা কিন্তু ভুললে হবে না সেই ওয়াকি টকির মাধ্যমে তারা হয়তো এক জায়গায় কোনো বিপদ হলো সেটা হয়তো বলে দিল সো বন্য যাতায়াতে এই জিনিসটা খুব একটা ভালো একটা জিনিস কারণ বন্য এলাকায় কিন্তু সাধারণত নেটওয়ার্ক থাকে না সেখানে স্যাটেলাইটের মাধ্যমে একটা বিশেষ ওয়াকি টকি বানানো হয় সেটা দিয়েই কথাবার্তা হয় অনেক এখন মাঝে যেরকম লকডাউন পড়ে গিয়েছিল সেই লকডাউনে যেরকম শিক্ষা পাঠাগার সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল পাঠাগার সো মানুষ অই ইন্টারনেট যেহেতু রয়েছে মোবাইল ফোন হাতে আছে সো মানুষ কিন্তু তখন ইন্টারনেটের মাধ্যম থেকে ইউটিউব থেকে হোক অন্য কোনো একটা শেয়ারের চ্যানেল থেকে যাকে পছন্দ করে যার ক্লাস ভালো লাগে সেখান থেকে কিন্তু মানুষ অনেক শিক্ষা অর্জন করেছে এবং শিখেছে